হ্যাঁ অ অসীম বলছিস আমি বাবু বলছি হুম বলছি হচ্ছে তুই কি ফাঁকা আছিস একটু হ্যাঁ তাহলে আমার হচ্ছে গোটা কয়েক চকবাজার থেকে বাজার করে এনে দিতি আর কি সেই জন্য বলছিলাম হুম ওই বাড়ির কিছু মাসিক বাজারটা যদি একটু করে এনে দিতি আর কি মাসকাবারি যেই বাজারটা করা হয় সেটা তো তুইই করে এনে দিস

হ্যাঁ তুই হচ্ছে চক কটার দিকে যাবি বল হুম তাহলে হচ্ছে ওই মাসিক যে বাজারগুলো লাগে তেল এক টিন হ্যাঁ আর ওই পোস্ত টোস্ত নুন চিনি এগুলো সব ও কিছু অনতে হবে আর কি ওগুলো সব হচ্ছে উম সরিষার তেল চাই সরোনির হ্যাঁ তোর হচ্ছে ম্যাডাম হচ্ছে সব কিছু লিখে দেবে মাসিক বাজারটা সব লিখে রাখবে তুই গিয়ে একবার যদি নিয়ে চলে আসতি এখন যদি ব্যস্ত থাকিস তো সন্ধ্যের দিকে আনলেও চলবে ও এখন ফাঁকা আছিস ও আচ্ছা আমি বলছি আর শোন তাহলে হচ্ছে যখন যাচ্ছিস ওই বাড়িতে ওই বাজারের কিছু যখন আনতে যাচ্ছিস না বাড়ির তখন আমি কিছু জিনিস বলবো আমাকে ওগুলো এনে দিস তো কতকগুলো পেন খাতা আর বড়ো একটা ডায়রি আরে ওগুলো লাগবে না না না ওইগুলো লেখা থাকবে না ওইটা তার জন্য তোকে বলে দিচ্ছি হ্যাঁ ওই একটা বড়ো ডায়রি নিবি যেগুলোতে আমরা হচ্ছে মাসের সব কিছু হিসাব করি আর কি শেষে হ্যাঁ আর কত এক প্যাকেট কলম নিবি হ্যাঁ আর একটা হচ্চে পিচবোর্ড নিবি পুরাতন পিচ বোর্ডটা ভেঙে গিয়েছে হ্যাঁ ওই সমস্ত জিনিসগুলো নিবি আর তোকে তোর হচ্ছে ম্যাডামই টাকা দিয়ে দেবে তাহলে চলে আয় বাড়িতে চলে আয় বাড়িতে এসে নিয়ে চলে যা আচ্ছা